হ্যাঁ আমি একটা ছবি এঁকেছিলাম সেটা হল যে একটা গাছ এঁকেছিলাম গাছ পাহাড় নদী সমুদ্র একটা সূর্যাস্তের ছবি আর কি হঠাৎ করে মানে আমি তো এমনিতেও ছবি আঁকতে খুব একটা পছন্দ মানে সেরকমভাবেও করি না তাও এমনি মাঝেমধ্যে দেখছিলাম গেবড়াচ্ছিলাম তো গেবড়াতে গেবড়াতে ছবিটার রূপ হয়ে গেছিল ওইরকম সূর্যাস্তের মতন তো আমি তারপরে দেখলাম একদিন সূর্যাস্ত নিজে সত্যিকারের বিকেলে তখন দেখলাম যে আমার ছবিটার সাথে হুবহু কতকটা মিলে যাচ্ছে সেই সূর্যাস্তে তো আমি সেই সূর্যাস্তের যখন ছবিটা দেখছি আমি যেটা এঁকেছিলাম তো আমি ভাবলাম যে অবশ্য একটা সূর্যাস্তের ভিতর গভীর অর্থ প্রকাশ করে যে মানুষ অন্তর থেকে চাইলে অনেক কিছুই করতে পারে অন্তরের যে আঁকা ছবি সেই ছবিই সবথেকে বড় তো আমি সেটা সেইদিন বুঝতে পারি তো তারপরে সেই সূর্যাস্তটার সাথে যখন বাস্তবের সূর্যাস্তের আমি মিল করি তখন নিজে নিজে ভাবি যে আমি সত্যিই এত সুন্দর ছবি আঁকতে পারি আমি তো কোনওদিন এরকমভাবে দেখিনি যে আমি এত সুন্দর ছবি আঁকতে পারি বলে তো সেই জন্য আমি কি করলাম ভাবলাম যে হচ্ছে তাহলে একবারটি দেখি চেক করে যে আমি আদৌ ভালোভাবে ছবিটা আঁকতে পারি কি না তো সেই জন্য আমি আরও একটা ছবি আঁকি সমুদ্রে সমুদ্রের হঠাৎ করে ছবিটা আঁকলেও কিন্তু সেই ছবিটা আমার অতটা ভালো আসেনি তো সেই ছবিটা নিয়ে আমি সেই জন্য কিছু বলছি না আমার সবথেকে ছবি ভালো লেগেছিলো সূর্যাস্তের ছবিটা যেই ছবিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম আমার মনে হয়েছিল যে হ্যাঁ আমি একটা জিনিস নিজে অন্তর থেকে এঁকেছিলাম যেটা কোনও কারণ ছাড়াই এঁকেছিলাম কিন্তু সেই ছবিটা খুব ভালো হয়েছিল তো এই জন্য আমি ছবি আঁকাটাকে খুব একটা ভালো না বাসলেও সেইদিনের পর মনে হয়েছিলো যে আমি পারলে অন্তর থেকে কিছু পারলে অবশ্যই সেটা আমি করতে পারবো